বর্তমান শিক্ষাব্যবস্থা অনেক উন্নত হয়েছে বিশেষ করে গ্রামীণ শিক্ষাব্যবস্থাও অনেক উন্নতি সাধন করেছে আজ বর্তমানে গ্রামীণ অঞ্চলে বা শহর অঞ্চলেও সরকারি তরফ থেকে দুপুরে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা করা হয়েছে যেটাকে মিড ডে মিল বলা হয় এবং এই মিড ডে মিলের জন্য অনেক গরীব বাচ্চা যারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারতো না আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকার জন্য তারা সেখানে গিয়ে নিয়মিত যাচ্ছে এবং নিয়মিত যেয়ে সেখানে শিক্ষাগ্রহণ করতে পারছে এবং আরও অনেক কিছু সুযোগ সুবিধা দে দেওয়া হচ্ছে যেটা আগে এত ভালোভাবে দেওয়া যেত না